হ্যাঁ বলছি আপনাদের ট্রাভেল হ্যাঁ হ্যালো বলছি আপনাদের ট্র্যাভেল এজেন্সি থেকে আমাদের চা ফোর ডেজ আর ফাইভ নাইটসের বুকিং করা হয়েছে ঠিক আছে দার্জিলিং ট্যুরের তো আমার না কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট ছিলো বুঝলেন যেরকম যেরকম মানে আপনাদের ফুড সার্ভিসেসের নিয়ে একটু আমার সমস্যা ছিলো যেহেতু আমাদের সাথে বাচ্চারা যাবে তো বাচ্চাদের জন্যে আমার মিল্ক আর মিল্ক আর এগের ব্যবস্থা লাগবে ঠিক আছে হ্যাঁ আর আমার যেহেতু আমি ডায়েটে আছি আমার চিকেন আইটেম লাগবে মর্নিং মর্নিংয়ে লাঞ্চে আবার ডিনারে আচ্ছা আচ্ছা না শুনুন না আমি আমি ওটা কিছু বলছি না আপনাদের আইটেম ওটা থাকবে কিন্তু আমার কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে যেইগুনো আমি আপনাকে জানাচ্ছি আর আপনাদের রুমে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে তো টিভি টিভি টিভি টিভি চলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছি কি ওই ছোটো গাড়ি না দিয়ে না আমাদের তো ফ্যামিলি বড়ো বাচ্চা বয়স্ক সবাই আছে তো আমাদের ওই বড়ো স্কর্পিও বা বোলেরো গাড়ি দিলে খুব ভালো হতো ছোটো গাড়ি না দিয়ে আবার এক্সট্রা চার্জ দিতে হবে না কি সে আমাদের তো প্যাকেজে অলরেডি এগুলো তো আমাদের তো কতোজন যাচ্ছে এগুলো তো বলা আছে তো দু জায়গা আপনাকে আমাদের তো আটজন মেম্বার আপনাকে দুটো গাড়ি না দিয়ে আমি ওইটাই বলছি এক জায়গা একটা বড়ো গাড়ি দিয়ে দেবে আবার এক্সট্রা চার্জ কিসের দেবো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ